হ্যাঁ বলো হ্যাঁ আমাদেরই দোকান আছে আমাদের দোকানে সবই পাবেন ওই কাঠি রোল আমরা বানাই আর ঝালমুড়ি আমাদের নানারকম এর ঝালমুড়ি পাওয়া যায় আমাদের পাঁচ ছ রকমের ঝালমুড়ি করে থাকি ঝালমুড়ি নারকেল আর বুট ভিজা দিয়ে আবার আমরা একটা স্পেশাল ঝালমুড়ি বানাই আবার ঝালমুড়ি আমরা বাদাম দিয়ে শুধু বাদাম দিয়ে বানাই সেই ঝালমুড়িটা মিক্সচারের মত এইসব নানা রকম টাইপের ঝালমুড়ি আমাদের কাছে পাবেন আপনি পাঁচ ছয় রকমের ঝালমুড়ি আমার দোকানে অ্যাভেলেবেল থাকে আর রোল আপনি লম্বা ধরুন আপনার এক বিত্তা ধরুন ওইরকমই থাকবে কাঠি রোল আমাদের রকম ভ্যারাটিস কাঠি রোলের আপনার ওইটা আবার ডিম দিয়ে তৈরি করি না না মুরগীর মাংসর কাঠি রোলও হয় আর নিরামিষ কাঠি রোলও হয় দুটোই হয় আমাদের এরে বাবা না না না না বাসি তেলে কেন করবো আমাদের এইখানে ডেলি পাঁচশো ছশো পিস কাঠিরোল মানে বিক্রি হয় ডেলি পাঁচশো ছশো পিস আমার একদম না না আমার দেখুন আমার তেল যতটা লাগার ততোটা লাগে বাকি তেলটা আমার ঘরের কাজে যেটা সামান্য একটুকু বাঁচে সেটা আমার সামান্য ওটা আমার ঘরের কাজে লাগে ওটা আমি দোকানে ব্যবহার করি নি না কোনো ওরকম কোনো ব্যাপারই নয় একদম সব মানে ভালোও আছে আর আপনি চলে আসুন না তাহলে ওই ব্যাপার ওই যে আমার একটা সব পাঁচ মিসালি পাঁচ মিসালি আছে ঝালমুড়ি ওইটা আপনাকে স্পেশাল হ্যাঁ ঠিক আছে আপনি আসুন তখন দেখা হবে আপনি আসুন ফোন নাম্বারটা তো থাকলো এইটাই ফোন করে আসুন ঠিক আছে